আমার গাছের ভালো স্বাস্থ্যের জন্য আমি বিভিন্ন রকম লোকের কাছ থেকে বিভিন্ন রকম পরামর্শ নিয়ে থাকি এছাড়াও আমাদের পাশাপাশি যে রয়েছে গ্রিন নার্সারি সবুজদ্বীপ নার্সারি তার যে মালিক বা কর্মচারী তাদের থেকেও আমি পরামর্শ নিয়ে থাকি গাছে একটু পোকা লেগে গেলে তাতে কী দেব এবং গাছের মাটি উর্বর করতে কী কী দেওয়া প্রয়োজন তারা আমাকে যেই সব সার বা কীটনাশক দেয় সেই সব আমি এনে স্প্রে করি নিয়ম মতো এবং সকাল সন্ধে জল দিই গাছের গোড়ায় যাতে আগাছা না হয় সেই আগাছা আমি পরিষ্কার করে দিই গরু ছাগলে যাতে খেয়ে না নেয় তার জন্য আমি বেড়া করে দিয়ে থাকি এবং এইভাবে আমি গাছের যত্ন নিয়ে থাকি এবং ওনাদের পরামর্শ মতোই আমি গাছের পরিচর্যা করি তাতে করে দেখা যায় আমার গাছ খুব ভালো থাকে এবং যেসব ফসলের গাছ লাগাই তাতে ফসলও খুব সুন্দর হয় যেসব ফুলের গাছ লাগাই তাতে ফুলও খুব সুন্দর ধরে